হ্যালো আমি একটু ওই সবজিগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম যে এত এত দাম বাড়ছে কেন হ্যাঁ বলুন তো এখন পিঁয়াজ কত করে যাচ্ছে এত বাজারের দাম বেশি লাগছে তাই ভাবছি যে আপনার কাছে যদি কিনলে কম হয় একটু তো ওটা তো অনেক টাকা হয়ে যাচ্ছে না আশি টাকা এক পেঁয়াজের দাম একটু কম দিতে পারবেন না ওটা তাহলে আমি কিলো পাঁচেক নিতাম বুঝতেই পারছি ওটা যদি একটু বেশি নেওয়া হয় সেক্ষেত্রেও কি একই দাম হবে তাই তাহলে দশ কিলো নিয়ে নেব আর প্রচুর ওই যে আপনার লঙ্কা টঙ্কা টম্যাটো ওগুলো তো বাজারে দেখছি প্রচুর দাম বেড়ে গেছে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা কিলো আপনার কাছে কত হবে হ্যাঁ হ্যাঁ ক্রমশ এত বাজারে যদি বাড়তে থাকে আমরা কী করে খাব বলুন দেখিনি সবজি আলু পেঁয়াজ শাক সবজি আদা রসুন পেঁয়াজ সবই যদি বাড়ে তাহলে কী করেই রান্নাবান্না হবে আর কী করেই খাওয়া হবে সেটাই ভাবছি আর কি এই তো কালীপুজো আসছে ভাইফোঁটা আসছে ওগুলো তো লাগবেই কিছু করার নেই কিনতেও হবে তাহলে কী করেই চলবে আপনি তাহলে কতটা ককিলো কিনলে কত দামে দিতে পারবেন একটু যদি বলেন ভালো হতো যদি আমি ধরুন টম্যাটোটা নিই পাঁচ কিলো কত করে দেবেন আর কাঁচা লঙ্কা এক কিলো নিলাম ধরুন ও ঠিকই আছে তাহলে আমি আর কারও দোকানে যাচ্ছি না আপনার দোকানটায় যাব আপনার দোকানের ঠিকানাটা একটু যদি বলুন ও আপনার নামটা ঠিক আছে তাহলে ওই কথাই রইল আপনার কাছেই সবগুলো কিনব কারণ পুজোর বাজার আর ফোঁটার বাজার তাহলে আপনার কাছেই করব অসুবিধা নেই কিছু ঠিক আছে রাখছি